ভারতে সবাই চা পছন্দ করে আমরা জানি এবং এছাড়াও পশ্চিমবঙ্গের মানুষরাও যেহেতু বেশিরভাগই বাঙালি তো অবশ্যই আমরা সব থেকে বেশি পানীয়ের মধ্যে চা পছন্দ করি আমিও প্রতিদিন বাড়িতে চা বানাই তো বিভিন্ন রকমভাবে চা বানানো যায় যেমন মশলা চা হতে পারে দুধ চা হতে পারে র চা বা লিকার চা যেটাকে আমরা বলি সেটাও তো আমি বাড়িতে দুধ চাই বানাতে পছন্দ করি দুধ চায়ে কী কী দেওয়া হয় দুধ চায়ে আমি ব্যবহার করি দুধ চা জল চিনি একটু আদা ইত্যাদি